আমার প্রিয় রান্না হল বিরিয়ানি রান্না বিরিয়ানি রান্না করতে খুব আমার ভালো লাগে সবাই বাড়ির সবাই পছন্দ করে ওই রান্নাতে অনেক কিছু উপকরণ লাগে মাংস চাল আদা পেঁয়াজ রসুন দারচিনি এলাচ লবঙ্গ বিরিয়ানি মশলা ক্যাওড়া জল আঁতর সব কিছু দিয়ে রান্না করতে হয় অনেক কিছু মশলা দিতে হয় বিরিয়ানি আমার খুব ফেভারিট বাড়ির সকলেই খেতে খুব ভালোবাসে বিরিয়ানি সবার খুব প্রিয় রান্নার সেই জন্য ওইটা করতে আমি খুব ভালো লাগে রান্নার খুব স্বাদ ভালো হয় সবারির খুব প্রিয় খাবার ওতে অনেক কিছু মশলা দিতে হয় এই জন্য ওই রান্নাটা খুব সবারির ভালো লাগে সবাই খুব প্রশংসা করে বিরিয়ানি সবার খুব প্রিয় সেই জন্য বিরিয়ানিটা সবার পছন্দ ওতে আমি রাধতে খুব পছন্দ করি রান্না করতে আমার খুবই সব রান্নাই আমার খুব ভালো লাগে রান নিত্য নতুন রান্না শিখতেও খুব ভালো লাগে তার মধ্যে বিরিয়ানি সব থেকে প্রিয় রান্না সব কিছু রান্না করতে খুব ভালোবাসি নান নিত্য নতুন ধরনের রান্না রান্নার ইয়ে প্রশংসা সবাই ভালো বো বলে এই সব রান্নার নানা রকম মশলা দিয়ে রান্না করার জন্য আমার খুব ভালো লাগে নিত্য নতুন ধরনের উপকরণ ব্যবহার করি তাই বিরিয়ানি খুব পছন্দ হয়